হ্যালো আমি উত্তম বলছি তোমার বলছি আপনার দোকানে ফু কী কী ফুল আছে আমার এই পুজোর জন্যে একটু গাঁদার চেইন আছে সেই গাঁদার চেইনের রেটগুলো কত করে কুড়ি টাকা করে আমি তো এক প্রায় চারশো চেইন নেব চারশো চেইন একটু কত করে কী হবে একটু বলুন না পনেরো টাকা দেখুন না আপনি একটু একটু চেষ্টা করে দেখুন আরেকটু যদি কম হয় তাহলে চারশো চারশো জায়গায় পাঁচশো নিয়ে নেব আচ্ছা আর রজনীগন্ধা রজনীগন্ধার চেইনগুলো কত করে তিরিশ টাকা ও রজনীগন্ধার চেইনটা না প্রচুর দাম ওটা ঠিক করে বলুন না তাহলে শ দুয়েক ওটা নেব সেটা সবই বুঝতে পারছি অফ সিজনের রজনীগন্ধার তো একটুখানি দাম বেশি হবেই ওটা আপনি কুড়ি টাকা করে করুন ওটা তাহলে শ দুয়েক নিয়ে নেব আচ্ছা আর সু ইয়ে